হ্যাঁ আমি অনেকগুলি পর্বত আরোহণের বর্ণনাই করতে পারি কিন্তু তার মধ্যে একটি হল আমি এই একবছর আগে মামাভাগ্নে পর্বত নামে একটি পর্বতে গিয়েছিলাম যেইটি আমি আমার এটি ফিজিক্সের স্যারের সাথে গিয়েছিলাম এবং সাথে আমার অনেক বন্ধুরাও ছিল এবং আমরা বন্ধুরা মিলে ভোরবেলা পৌঁছেছিলাম ওই মামাভাগ্নে পর্বতে এবং আমরা পথমেই ভোরবেলায় পর্বতে গিয়ে পৌঁছানোর পর ভোরবেলা পর্বতের দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছিল এবং আমাদের তখনি মনে হয়েছিল যে একবার পর্বতটা ঘুরে দেখে নেব কিন্তু আমরা তারপরে যখন পর্বতটা ঘুরতে গিয়েছিলাম দেখলাম পর্বতে ওঠা অতটাও সহজ নয় তার জন্য একটু মোটামুটি শক্তি এবং সাহসের প্রয়োজন আছে যদি তোমাদের সাথে একজন পর্বত আরোহণ করেছেন এরকম একজন লোক থাকেন বা একজন গাইড থাকেন তাহলে পর্বত আরোহণ করতে অনেকটা সুবিধা হয় কারণ পর্বতের চূড়াগুলি যেহেতু খুব উঁচু হয় তাই অনেক সাবধানে এটি আরোহণ করতে হয় এবং পর্বত আরোহণ করতে পারলে এর মজা অনেক এবং এতে অনেক আনন্দও পাওয়া যায় এবং যখন তুমি পর্বতের উচ্চশিখায় পৌঁছবে তখন সেখান থেকে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগে এবং পর্বত আরোহণ করতে বেশ মজাও লাগে